চ্যালেঞ্জিং বা পুরস্কৃতকারী পোশাক না হলেও আমি বানিয়েছিলাম আমার মেয়ের জন্য একটা ওয়েস্টার্ন ড্রেস যেটা বানাতে আমার অনেকটা টাইম লেগেছিলো আমি ভেবেছিলাম খুব সহজেই বানাতে পারবো কিন্তু না একটু লং ছিল জামাটা খাতার পোর্শানগুলো সহজেই হচ্ছিলো না যেহেতু আমি একটু অন্যরকমভাবে বানাতে চেয়েছিলাম আর গলার পোর্শান থেকে হাতের পোর্শান আমি একটু ভুল ভাল হয়ে গিয়েছিলো আমার তাও আমি খুলে আবার বার বার করে চেষ্টা করেছিলাম বানানোর জন্য আর ওয়েস্টার্ন দেওয়া ড্রেসগুলোর জন্য আমি কিছু পুঁথি কিছু স্টল বা হাতের কাছে যেই নেটগুলো দেওয়া হয় সেই নেট জোগাড় করেছিলাম মানে কিনেছিলাম সেইগুলো দিয়েই আমি বানাতে চেয়েছিলাম এবার বানাতে গিয়ে আমার গলার পোর্শান তো ভুল হয়েছিলো বারবার খুলতে হয়েছিলো সেটাকে কিন্তু আমি ড্রেসটা বানাতে গিয়ে যেটা বুঝলাম সেলাই বা বুনন অত সহজ না ধৈর্য ধরে ধৈর্যভাবে কাজ করলে তবেই সেটাকে সহজ হয় আমারও সময় লেগেছিলো বানাতে কিন্তু অবশেষে আমি বানিয়ে ফেলেছিলাম জামাটি ওয়েস্টার্ন ড্রেস আমার খুব পছন্দ হয়েছিলো আমার বাড়ির সবাই সবারই খুবই পছন্দ হয়েছিলো জামাটা বা আমার মেয়ে যখন পরে রাস্তায় বেরিয়েছিলো তখন অনেকেই বলেছিলো যে জামাটা খুব সুন্দর হয়েছে তো আমি যেটা বলছিলাম যে সেলাইটা খুব সহজ না ওটা করতে করতে মানে সহজ হয় তার জন্য একটা ধৈর্য লাগে ধৈর্য ছাড়া কোনো কাজই করা সম্ভব না